হ্যাঁ রামকৃষ্ণ পাঠা হ্যাঁ বলুন বলছি হ্যাঁ শ্রীকৃষ্ণ লাইব্রেরি থেকে আমি কলটা করছিলাম যেটা বলছিলাম আমি আপনার ওখান থেকে মানে কিছু বই নিয়ে পড়তে চাই আর কি তো আমার ওখানে মেম্বারশিপও রয়েছে তো তো আমি আপনাকে কিছু বইয়ের ব্যাপারে জানতে চাইবো আপনার ওখানে পাওয়া যাবে কি যাবে না তো আর মানে নিয়মকানুন বাড়িতে আনার জন্য কী কী রয়েছে তো শেক্সপিয়ারের ওই যে সমস্ত ম্যাকবেথ নাটকটা আর কি তা আপনার ওখানে পাওয়া যাবে ম্যাকবেথ আছে আর আপনার ওই শরৎচন্দ্রের উপন্যাসগুলানের মধ্যে কী কী পাওয়া যাবে আপনাদের ওখানে আচ্ছা

মহেশ আছে হ্যাঁ মহেশটা খুব ভালো না মহেশটা খুব ভালো মহেশটা খুব ভালো মহেশ আছে আর আপনার ধরুন আর যেটা বলছিলাম রবীন্দ্রনাথের কিছু ছোটো গল্প বা সমস্ত কিছু কী কী রয়েছে আপনাদের ওখানে আচ্ছা আর যেইগুলো আপনাকে জানতে চাইছি যে ওইগুলো হ্যাঁ আমি আপনার আপনার কাজ টাজ কিছু জানতে চাইছিলাম আর কি আর নিয়মকানুন বলতে আপনার একসঙ্গে কটা বই আপনি বাড়িতে আনতে দেবেন

ধরুন তিনটে আমি নিয়ে আসলাম দিয়ে একটি জমা দিয়ে আবার একটা নিয়ে আসলাম এরকমভাবে কি দেওয়া যেতে পারে হ্যাঁ সে তো অবশ্যই সে তো অবশ্যই ও অবশ্যই অবশ্যই অবশ্যই আর আপনাদের মোটামুটি দশটা থেকেই তো খোলেন নাকি চারটা পর্যন্ত দশটা থেকে চারটা পর্যন্তই তো খোলা থাকে আপনাদের ও চারটা পর্যন্ত মোটামুটি খোলা থাকবে ঠিক আছে আমি আপনার ওখানে যেয়ে আপনার সাথে যেয়ে সরাসরি কথা বলবো ঠিক আছে ধন্যবাদ